আমি একজন গ্রামের ছেলে আমি গ্রামেই বড়ো হয়েছি তো গ্রামের পরিবেশ আমি ভালোভাবেই জানি গ্রামে মূলত যে সমস্যা দেখা যায় তা হচ্ছে আর্থিক সমস্যা কারণ গ্রামের মানুষরা কোনো দৈনিক মজুরি করে তাদের পেট চালায় তাদের সংসার চালায় এবং তাদের পরিবারের বাচ্চাদের পড়াশুনা চালায় আর তাছাড়া তাদের স্বাস্থ্যের দিকও ততটা ঠিক থাকে না তাই তাদের মূলত আর্থিক সমস্যারই সমস্যাটা বেশি দেখা যায় তাদের যখন আর্থিক সমস্যা হয় তখন তারা মূলত গ্রামপ্রধানের কাছে গিয়ে কিছু টাকা ঋণ নেয় বা কোনো ব্যাংক থেকে টাকা ধার করে এবং সেখানে তারা প্রতিশ্রুতি দেয় যে এক টাইমে তারা ওই টাকাটি শোধ করে দেবে তাদের উদ্দেশ্য হচ্ছে ওই টাকা দিয়ে চাষবাস করা তাদের সংসার চালানো এবং তার পড় ছেলের পড়াশুনা চালানো এবং ওই চাষবাস করেই তারা টাকাটা মূলত শোধ করে কিন্তু অনেকবার এমন হয়েছে কোনো কোনো গ্রামবাসী ওই টাকাটা শোধ করতে না পারায় তাদের গ্রাম প্রধানের সাথে বা কোনো ব্যাংকের লোকেদের সাথে অনেক বিবাদ হয়েছে তাদের মধ্যে যে আন্তরিক মিলন সেখানে বিচ্ছেদ ঘটে এটাই হচ্ছে ঋণ নেওয়ার সব থেকে বিরূপ প্রভাব আমার মনে হয় একটা সম্পর্কের বিচ্ছেদ